হ্যাঁ মাছ ধরার বিশেষ কিছু ধারণা বলতে বোঝায় যে যেমন আমাদের এখানে যে পুরানো লোকেরা এমনি সবাই বলেই আসছে যুগ যুগ ধরে একটি কথা হয়ে আসে যে যেমন পূর্ণিমা অমাবস্যার রাতে নাকি বেশ মাছ ধরতে গেলে খুব বেশি মাছ পড়ে আর এমনি সময়ে যখন মাছ ধরে সবাই তেমন একটা মাছ পড়ে না মানে যখন পূর্ণিমা অমাবস্যা অমাবস্যা হয় তখন অনেকেই দেখি তো জাল নিয়ে যায় নদীতে বা সমুদ্রে বা গাংখালে বা পুকুরে এরকম জায়গায় চিংড়ি মাছ বা বিভিন্ন ধরনের মাছ নাকি সবাই বলে যে মাছ বেশ ভালো পড়ে মাছ হয় সেই মাছগুলো নিয়ে সবাই তো বলে যে বিক্রি করলে অর্থ উপার্জন হয় বেশ ভালো কিন্তু আমার মনে হয় যে ওই পৌরাণিক কাহিনিগুলো আমার মনে হয় যে ভুল ধারণা কারণ যে যদি আমাদের পুকুরে মাছ থাকে তাহলে জাল ফেললে তো মাছ উঠবে না যদি থাকে পূর্ণিমা অমাবস্যা উঠবে কীভাবে সেগুলি আমার মনে হয় যে ভুল ধারণা ও আমরা যুগ যুগান্তরে মেনে আসছি যে পূর্ণিমা অমাবস্যার দিনে যখন সবাই অনেক অনেক লোক দল দল বেঁধে দলবদ্ধ হয়ে একই সাথে সবাই যায় গিয়ে জাল ফেলে বেশ কিছু মাছ ধরে আনে এমনি সময়ে গেলে তো দেখি মাছ হয় কিন্তু তারা বলে নাকি যে আরও মাছ বেশি হয় পূর্ণিমা অমাবস্যার দিনে গেলে তা আমি যেটুকু জানি যে আমার মনে হয় না ওরকম কোনো কিছু আছে বলে মনে হয় না আমার মনে হয় ওটা ভুল ধারণা যদি নদীতে মাছ থেকে থাকে এমনি সময় গেলে মাছ উঠবে আর না থাকলেও এমনি সময় গেলেও মাছ উঠবে না থাকলেও উঠবে না থাকলে না উঠবে কেন গ্রহণের ব্যাপার কখন মাছ আসছে এদিকে কখন আসছে না এটা হলে ব্যাপার কিন্তু আমাদের এখানে শুনে আমরা এমনি শুনি যে কিছু কিছু লোক আছে তারা বলে পূর্ণিমা অমবস্যার দিনে খুব মাছ হয় আর এমনি সময় মাছ ধরতে গেলে তেমন একটা মাছ হয় না বলে সব আমরা শুনেও আসছি যে এরকম কিছু আছে আমার মনে হয় না এরকম কিছু থাকতে পারে আমার মনে হয় যে এটা কোনো ভুল ধারণা সেগুলি উড়িয়ে দিতেও চাই ভালো কারণ ওটা কিছু পুরানো পৌরাণিক কোনো কাহিনি ওটা ভুল ধারণা আছে আমার বলে মনে হয় যে এটি ভুল ধারণা কিন্তু কিছু কিছু মানুষ ভাবে যে না এটি ঠিক ধারণা যে পূর্ণিমা অমাবস্যার দিনে বেশ মাছ হয় এটাই ঠিক কিন্তু কে কীভাবে সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যেন যে এটা ভুল ভুল ধারণা আছে কিছু ভুল ধারণা বলে বোঝায় কিন্তু কিছু কিছু লোক ভাবে যে এটা ভুল নয় এটা ঠিক আমার মনে হয় এটা পুরানো কোনো কাহিনি এটা ভুল আ আজ থেকে অনেক দিন অনেক বছর আগে থেকেই শুনে আসছি যে কোনো কিছু ঠিক ধারণা কিন্তু আমার মনে হয় এটি ভুল